প্রথম সংখ্যাটি হল পাঁচ লাখ পঞ্চাশ হাজার একশো দ্বিতিয়টি হল সাত লাখ কুড়ি হাজার পাঁচশো তৃতীয়টি হল তিন লাখ একত্রিশ হাজার নশো পঞ্চাশ চতুর্থটি হল দুই লাখ কুড়ি হাজার সাতশো চল্লিশ এবং পঞ্চমটি হল নয় লাখ পনেরো হাজার তিনশো কুড়ি